তবে কাপড় টি শার্টের কাপড়টা খুব ভালো কিন্তু রঙটা খুব গাঢ় হয়ে গেছে আমার পছন্দ করাটা একটু ভুল হয়ে গেছিল নাহলে টি শার্টটা খুব একটা খারাপ নয়